হ্যাঁ আমি জসীমউদ্দীনের লেখা কবর কবিতাটা নিয়েই বলবো যেটা সত্যিই নতুন এক চিন্তার সন্ধান সেখান থেকে আমি পেয়েছি যেখানে একটি ভালোবাসার গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে যে ভালোবাসা মানে এক দাদু তার নাতির কাছে গল্পের এতে বলছে গল্পের ছলে তার কাছে তার দিদার গল্প বলছে যে তার দিদাকে যে সে অনেক ছোটোবেলায় তাকে বিয়ে করে আনা এবং তার সাথে সংসার এবং সংসার জীবনের পরে সেই সংসারের মধ্যে তাদের অনেক মান অভিমান তাদের অনেক খুনসুটি তাদের ভালোবাসা সব কিছু যে এতোটা বছর তাদের এইভাবে পথ চলা সেই সব কিছু একটা গল্প হিসেবে তার নাতির কাছে যখন তিনি বলছিলেন সেই সময় তার সেই দিদা তার স্ত্রী তখন অলরেডি মারা গেছেন তখন তিনি তার কবরের সামনে বসেই সেই গল্প নাতির কাছে উনি শোনাচ্ছেন যখন তার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে সেই জলের ঠান্ডায় তার দাদির কবরকে সে ভিজিয়ে রাখতে চাইছে যাতে সে ঠান্ডায় থাকে তার যাতে না কোনো গরম অনুভব হয় সেইভাবে যে আমি এখান থেকে এটাই আমার মাথায় চিন্তা একটা প্রভাব ফেলেছে যে সত্যি বো ভালোবাসার কখনো কোনো বয়েস হয় না ভালোবাসা আজকালকার যুগের অল্প বয়সী সবার মধ্যে যা রয়েছে তার থেকে এই না যে বয়স হয়ে গেলে ভালোবাসা কমে যায় বয়স হয়ে গেলেও যে একটা ভালোবাসার প্রভাব এতোটা বেশি বেড়ে যায় যে একে অপরের সঙ্গী হিসেবে অন্ধের যষ্টি হিসেবে চলতে থাকে এটা এই কবিতা থেকেই আমার ধারণাটা আরো বেশি বেড়ে গেছে এবং আমি সেটাই মনে করি যে এই এই বই এই কবি কবিতা থেকে আমরা অনেক কিছু জানতে পারি বুঝতে পারি অনেক কিছু মানে চিন্তায় আসে আর হ্যাঁ আমি একটি বই পড়ার ক্লাবে যোগ দিয়েছি সেখানে গিয়ে আমি নতুন নতুন বই নিই সেখান থেকে নিয়ে আমি বাড়িতে আসি এবং এসে সেগুলোকেও আমি পড়ি সেগুলো পড়েও অনেক রকমের জিনিস জানতে পারি যেগুলো আমার না জানা তাই জন্যই আমি সেখানে যোগ দিয়েছে